হ্যাঁ আমি কূপ থেকে জল বের করা বলতে গেলে মোটরের মাধ্যমে বৈদ্যুতিক কা বৈদ্যুতিক দিয়ে মোটর চালিত করে কূপ থেকে জল বের করা হয় যেই জলটি সেচ বা ঘরের সামনে কোনো জমি জায়গা থাকলে সেখানে চাষ বাসের জন্য সেই ঘরের পাশের সেই জায়গাটা থেকে জল বের করে মোটর বা কারেন্টের সাহায্যে বৈদ্যুতিক হিসাবে সেই জলটি বের করে আমরা আমাদের ক্ষেত বা অন্যান্য সবজিতে জল দিতে পারি বা নিজের গার্ডেনে গার্ডেনিং এর জন্য নিজের বাগান তৈরির জন্য সেই বাগানে আমরা জল দিয়ে থাকি বেশিরভাগই